হ্যাঁ বলছি বলুন হ্যাঁ আমাদের হোটেলে বাটা আছে রুই আছে কাতলা আছে তাছাড়া অন্য মাছও আছে আপনি কীরকম ধরনের মাছ খেতে চান বলুন আচ্ছা চারাপোনার এক প্লেটের দাম চল্লিশ টাকা হ্যাঁ এমনি কাতলা মাছ রুই মাছ কাতলা মাছের প্লেট ষাট টাকা পড়ছে রুই মাছের প্লেট আশি টাকা পড়ে যাচ্ছে ওই একই রেটের মধ্যেই পড়ে যাবে সব কিছু ওই ষাট আশি টাকার মধ্যেই পড়ে যাবে হ্যাঁ দেখুন আপনি যদি মাছ মাছ ভাতের সাথে আপনি সবজি চান তাহলে একটা নবরত্ন পাবেন মাছের মাছের মাথা টাথা দিয়ে সব কিছু করা হয় তাছাড়া আপনি ডাল পাচ্ছেন পোস্ত পাচ্ছেন তারপরে চাটনি পাচ্ছেন হ্যাঁ আপনারা কখন আসবেন বলুন আর কত জনের অর্ডার প্লেট থাকবে সেইটা বলুন আচ্ছা ঠিক আছে দুটোর মধ্যে আসলে কিন্তু আমাকে অ্যাডভান্স করে দিতে হবে আমি এত জনের অর্ডার তো করে করে নিতে পারব না হ্যাঁ আমাকে আপাতত তিরিশ জন তেত্রিশ জন বলছেন তো আমাকে আপাতত পাঁচশো টাকার উপরে দিয়ে আসতে হবে ঠিক আছে সেটা দেখে করা যাবে আপনি অ্যাডভান্সটা আগে করে দিয়ে যাবেন কথা বলে নেব আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ